পূর্ব মেদিনীপুর জেলার সবথেকে বিখ্যাত হল দিঘা এই দিঘার যে টুরিস্টরা আসে তার উপরে ব্যবসাটা খুব গড়ে উঠেছে এবং অর্থনীতিরও উন্নতি ঘটেছে যেমন দিঘাতে মানুষজন যে আসে যে টুরিস্টরা আসে তো আসার ফলে সেখানে অনেক বড় বড় হোটেল তৈরি হয়েছে বা আরও সুন্দর সুন্দর দোকান খাবারের দোকান থেকে শুরু করে সব কিছু তো এখানে রাস্তাঘাটগুলো আরও যদি ভালো করে করা যেত তাহলে আরও ব্যবসাটা উন্নতি হত আগের থেকে ব্যবসার অনেকই উন্নতি হয়েছে কিন্তু তাও মানুষজন আসতে গেলে যেসব আরও সুন্দর রাস্তার দরকার সে রাস্তাগুলো আরও ভালো করা দরকার আগের থেকে অনেকেই তাও ভালো হয়েছে তো সেই কারণে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষরা আসা যাওয়া করবে টুরিস্টরা আসা যাওয়া ভালো করতে পারবে আর আরেকটা তার ফলে অর্থনীতির আরও উন্নতি ঘটবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারিপাশে যে নোংরা হয়ে থাকে সে নোংরা করলে চলবে না চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এগুলোই সরকারকে দেখা উচিত যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে যাতে হচ্ছে সব কিছু পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে